আমাদের এলাকার পাশাপাশি বেশ কিছু টুর্নামেন্ট আয়োজন করা হয়ে থাকে সেইখানে খেলতে গেলে প্লেয়ারদের যদি কোনো চোট লেগে থাকে সাধারণ কোনো চোট লেগে থাকলে সেখানে একজন ডক্টর ও দুইজন নার্স মহিলা থাকেন এবং সেখানে তাদের মুভ ও ভলিনি ডে তাঁদের ডেটল ও ব্যান ব্যান্ডেজের ব্যবস্থা রয়েছে ছোটোখাটো কোনো কিছু হয়ে থাকলে তার মধ্যে তারা রিপেয়ার করে থাকে এবং বেশ কিছু যদি বড়ো কেস ছাড়া কিছু আর দুর্ঘটনা ঘটে থাকে পাশাপাশি একটি স্থানীয় সরকারি হসপিটাল রয়েছে সেখানে অ্যাম্বুলেন্স এর মাধমে তাই প্লেয়ারকে নিয়ে যাওয়া হয় সেখানে যদি প্লেয়ার সুস্থ না হয়ে ওঠে তাকে বড়ো কোনো হসপিটালে নিয়ে গিয়ে ভালো কোনো ডক্টরী চিকিৎসা করানো হয় এই ব্যবস্থা করে থাকে আমাদের পাশাপাশি এলাকার আয়োজনকারী টুর্নামেন্টের বিভিন্ন আয়োজকরা